আমার কাছাকাছি সব থেকে বেশি বিক্রি হওয়া খাবারটির ব্যাপারে খোঁজ নিয়েছিলাম আমি একটা বন্ধুর কাছ থেকে খোঁজ নিয়েছিলাম বেশি বিক্রি বা প্রচলিত হয়েছিলো বিরিয়ানি এখানে এক সময় বিরিয়ানি খুবই উঠেছিলো বা প্রচলিত আমি তাই খোঁজ নিয়েছিলাম এবং একটা অচেনা রেস্টুরেন্ট মানে রেস্তোরাঁ যাকে বলে রেস্তোরাঁ সেখানে আমি একটা খাবারের জন্য অর্ডার দিয়েছিলাম বা বন্ধুদের কাছ থেকে জেনেছিলাম কোন খাবারটি নিলে ভালো হবে সেই রেস্তোরাঁ থেকে তিনি বলেছিলেন মোমো তাই সেই রেস্টুরেন্টটার নাম ছিলো খাই খাই রেস্টুরেন্ট বা খাই খাই রেস্তোরাঁ সেই রেস্তোরাঁতে আমি বন্ধুর কাছ থেকে গিয়ে সব খবরাখবর নিই সেখানে রেস্টুরেন্টটা রেস্তোরাঁটা কেমন বা খাবার দাবার কেমন মাল মশলা কেমন খেতে কতোটা সুস্বাদু সব খবরাখবর নেওয়ার পর তিনি বলেন হ্যাঁ ওই রেস্তোরাঁটা ভালো খাই খাই রেস্টুরেন্ট খুবই নাম ডাক আছে ওই রেস্তোরাঁর ওই রেস্তোরাঁটা খুবই ভালো খাবার পাওয়া যায় বিশেষ করে মোমোটা ওর কাছে খুবই সুন্দর হয় তাই জন্য আমি তার কাছে সেই রেস্তোরাঁতে গিয়ে মোমোই খেয়েছিলাম বা অনলাইনে অর্ডার করেছিলাম